বাংলা ভাষা খুবই মিষ্ট ভাষা বাংলা ভাষা সম্মন্ধে মানুষের কিছু ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে যেমন বাংলা বাংলা ভাষা বলতে খুব কঠিন হয় অনেকে বলে কিন্তু বাংলা ভাষা খুবই মিষ্ট ও শুনতে খুবই মধুর লাগে তো বাংলা ভাষা আমরা যদি নিয়মিত চর্চা এবং কথোকথন করি তাহলে বাংলা ভাষা অনায়াসে শেখা যায় বা বলা যায় বাংলা ভাষা বলার জন্য নিয়মিত চর্চা করতে হবে এবং কথোপকথন করতে হবে তাহলেই আমরা এই বাংলা ভাষাটিকে আয়ত্তে আনতে পারবো বাংলা ভাষা খুবই মিষ্ট এবং একটি ঐতিহ্যপূর্ণ ভাষা যা আমাদের আমাদের ঐতিহ্যকে বজাই রেখে আছে